সারা দিন জল প্রয়োজন হয় এমন আমাদের বিভিন্ন জিনিসগুলি হলো বিভিন্ন জিনিসগুলি হলো আমাদের শরীরে হচ্ছে জলের প্রয়োজনীয়তা বেশি কারণ এর থেকেও বেশি প্রয়োজনীয়তা হলো আমাদের শরীরে সরবত বা গ্লুকন ডি এ সব আমরা জলে গুলে খেতে পারি বা এনার্জি ড্রিংক বা আমাদের হচ্ছে কিছু হচ্ছে কোল্ড ড্রিংকস এই সব জিনিস আমাদের পান করতে পারি জলের বদলে এবং আমরা কিছু কিছু ফলের রস করে শরীরের পক্ষে খেতে পারি শরীরে খুব ভালো প্রয়োজনীয়তা এই সব ফলের রস খাওয়া এবং কিছু গ্লুকন ডি গুলেও আমরা খেতে পারি শরবত করেও খেতে পারি এ সব আমরা জলের বদলেও খাওয়া প্রয়োজনীয়তা কারণ এই সব না খেলে আমাদের যে শরীরে এ সব শক্তি পূর্ণ হবে না আর আমাদের ফল ফলের রস বারবার খেতে হয় কারণ ফলের রস না খেলে আমাদের শরীরে প্রয়োজনীয়তা বাড়ে না ফলের রস আমাদের দেহের পক্ষে খুব ভালো দেহের গ্রোথ বাড়ে শক্তি বা হয় এ সবের পক্ষে আমাদের ফলের রস খাওয়া উচিত